কিছু সাধারণ রোগ যা পশুপালনে পশুদের প্রভাবিত করতে পারে সেইগুলোর মধ্যে উৎকৃষ্ট হচ্ছে পা ও মুখের রোগ অথবা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এগুলো সাধারণত ফ্লু টাইপের রোগ যা পশুদের দু থেকে তিন দিনের মধ্যে দেখা যায় সাধারণ কাশি অথবা চুলকানি লক্ষ্য করা যায় এটি পশুদের থেকে মানুষদেরও হওয়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু এই রোগ সাধারণত খুব রেয়ার ডিজিস বলে ধার্য করা সারা বছরে পাঁচ হাজার এমন কেসেস কী তার থেকেও কম দেখা গিয়েছে এই রোগ হলে পশুরা খুব গা হাত পা চুলকায় এবং অনবরত কাশতে থাকে যা ধীরে ধীরে যদি চিকিৎসা না হয় তবে তাদের ক্ষতি হবে এবং তাদের মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে এই রোগ সারানোর জন্য অবশ্যই পেট বা পেটদের ডক্টর যাকে ভেট বলা হয় তাদের কাছে নিয়ে যাওয়া উচিত এবং তারা চিকিৎসা করে অথবা ওষুধের মাধ্যমেই এগুলোকে খুব সহজেই সারিয়ে দিতে সক্ষম হবেন